আমি ক্লাস ওয়ানে প্রথম ছবি আঁকাআঁকি শুরু করি কিন্তু ছবি আঁকার প্রতি সেরকম টান তৈরি হয়নি কিন্তু ক্লাস ফাইভের পর আমার এই পোশাক তৈরির প্রতি বেশ টান সৃষ্টি হয় এবং আমি এইজন্য গুগলে এই ড্রেস ড্রেস ডিজাইনিং অর্থাৎ পোশাক নির্মাণ নিয়ে অনেক খোঁজাখুজি করি এর ফলে আমি জানতে পারি যে সাইন্সের অর্থাৎ বিজ্ঞান বিভাগের ছাত্ররাই ছাত্র ছাত্রীরাই শুধুমাত্র পোশাক নির্মাণ করতে পারে এ কলা বিভাগের ছাত্ররা এই সুযোগ পাইনি ক্লাস টেন পরীক্ষা দেওয়ার পর আমি যেহেতু বিজ্ঞান বিভাগ নিতে পারিনি কলা বিভাগের ছাত্র হওয়ায় আমি ভেবেছিলাম যে হয়তো এই পোশাক নির্মাণের যে স্বপ্ন আমার সেটা হয়তো সফল হবে না কিন্তু ক্লাস টুয়েলভের পর আমি আবার যখন গুগল সার্চ করি গুগলে খুঁজে দেখি তখন জানতে পারি যে এখন পোশাক নির্মাণ সম্ভব কলা বিভাগের ছাত্রদের পক্ষেও তখন আমি যে পরিমাণ আনন্দিত হই তা বলে বোঝানো সম্ভব নয় এর ফলে আমি আবার পোশাক নির্মাণ বা ছবি আঁকা ড্রেস ডিজাইন ছবি আঁকা শুরু করি এবং এরপর দেখা যায় যে নানা কলেজ থাকলেও এখানে যে পরিমাণ খরচা হয় এইসব পড়াশুনোর জন্য সেসব কলেজের যা যে পরিমাণ পয়সা লাগে তা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে চালানো সম্ভব নয় কিন্তু আমার বাবা যে পরিমাণ সাহায্য করা সম্ভব সে যেরকম কলেজে পড়ানো সম্ভব সেরকম কলেজে ভর্তি করার চেষ্টা করে